বর্তমানে আমার প্রিয় আধ্যাত্মিক শিক্ষক মহাশয় অনেকজনই রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিকাশ মাহাতো বরুণ মাহাতো স্বপন মাহাতো ইত্যাদি মাস্টার মশাই যে সমস্ত রয়েছেন তারা আমার কাছে এই কারণেই প্রিয় তাদের যে পড়ানোর সিস্টেম রয়েছে তাদের যে পড়ানোর অনুভূতি তারা আমাদেরকে এতো সুন্দরভাবে পড়ান যেটা আমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারি যারা খুবই মূর্খ একজন ছাত্র তাদেরকেও তিনি তারা এতো সুন্দরভাবে বুঝিয়ে দেন যে তারা সকলেই সমস্ত কিছুই বুঝতে পারেন তারা আমাদেরকে অন্য বিষয়ে কোনো দিন উদগ্রীব করে তোলে না তারা আমাদেরকে সঠিক বিষয়টি বুঝিয়ে দেন এবং অনেক সুন্দরভাবেই বুঝিয়ে দেন তাই তারা আমার কাছে অনেক প্রিয় একজন শিক্ষক মহাশয় হিসাবে রয়ে গিয়েছেন আমি তাদের কথা জানতে পেরেছিলাম সাধারণত আমার একটি বন্ধুর কাছ থেকে আমার সেই বন্ধুটি তাদের কাছে আগে পড়তো আমি তখন তার কাছ থেকে তাদের বিষয়ে শুনেছিলাম এবং তাদের বিষয়ে এই সমস্ত কথা শোনার পর আমি তাদের কাছে পড়ার জন্য অনেকটা আগ্রহী হয়ে উঠেছিলাম এবং আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করে তাদের কাছে পড়ার জন্য আবেদন করেছিলাম এবং তারা আমাকে পড়িয়েও ছিলেন এইভাবেই আমি তাদের সম্পর্কে জানতে পেরেছিলাম এবং এই সমস্ত শিক্ষক মহাশয়রা শুধু মাত্র এই কারণেই আমার কাছে এতোটা প্রিয় হয়ে রয়ে গিয়েছেন